আছে চল্লিশ টাকা কেজি হ্যাঁ আসছে বাসমতী পঁয়ত্রিশ টাকা কেজি

আটা আপনার কী করে ফরচুন

আশীর্বাদ আশীর্বাদ আছে হ্যাঁ হ্যাঁ হবে

হ্যাঁ ডাভ সাবান আছে ডাভ সাবান চল্লিশ টাকা

ছোটোটা হ্যাঁ ছোটোটা আছে দশ টাকা দামেরটা লাইফবয় হ্যাঁ আছে

হ্যাঁ ডিসকাউন্ট তো দিতেই লাগে ডিসকাউন্ট থার্টি পারসেন্ট